খেলাধুলা হলো একটি মানসিক উন্নতির প্রক্রিয়া এর সাহায্যে মানুষ শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্ত হয় এছাড়াও এর দ্বারা মানুষের শরীর ও মনের বিকাশ ঘটে এছাড়াও শৃঙ্খলা বোধ গড়ে ওঠে বিভিন্নভাবে মানুষ উন্নত হয় এছাড়াও তাদের মধ্যে একটি থেকে একটি গ্রাম থেকে আর একটি গ্রামের একটি শহর থেকে আর একটি শহরের বা একটি রাজ্য থেকে আর একটি রাজ্যের মধ্যের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাদের ভাষা সংস্কৃতি গড়ে ওঠে তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে এবং জয় পরাজয়ের একটি একটি সামঞ্জস্য গড়ে ওঠে এই খেলাধুলার মাধ্যমে মানুষ তাদের সারা দিনের কাজকর্ম খাটা খাটনি থেকে মুক্ত হয়ে একটু আনন্দ লাভ করে মানুষের যখন কোনো উত্তেজনাপূর্ণ খেলা হয় তার সাহায্যে মানুষ একটু তাদের চাপমুক্ত হতে সাহায্য করে এছাড়াও খে শুধু খেলাধুলা করা নয় খেলা দেখার মাধ্যমেও এটি করা সম্ভবপর হয় এর ফলে খেলাধুলা মানুষের মধ্যে একটি উদ্দীপনা জাগায়